শিখতে হবে যে কোনো শিখতে গেলে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে সেই রকম দড়ি ঘড়ি ধরে আমরা প্র্যাকটিস করতাম প্রথম দশ মিনিট দৌড়াতাম তারপর পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা এক ঘন্টা দৌড় প্র্যাকটিস করতে হয় তবেই তো প্রতিযোগিতার সময় অনেকক্ষণ দৌড়াতে পারবে বিভিন্ন প্রতিযোগিতায় নামতে পারবে সেখান থেকে পরিষ্কার দেখতে পারবে মানুষজন চিনবে মানুষজন জানবে ঠিক আছে আমি সেজন্য করি না কোনো পেশার জন্য করি না ভালো করে এগুলো করে দৌড়ালে শরীর ভালো থাকে শরীর অনেক ভালো থাকে খাবার হজম হয় সমস্যা দূর হয় শরীরে ফ্যাট থাকে মেদ থাকে সেগুলো ঝরে যায় দৌড়োলে শরীরটা ভালো থাকে তার জন্য কিছু কিছু ডাক্তারদের আমাদের প্রয়োজন হয় না